তোমার প্রিয় গায়ক কে এবং ওর সম্পর্কে বলো আমার প্রিয় গায়ক হচ্ছে অরিজিৎ সিং ওর সমস্ত ধরনের হিন্দি এবং বাংলা গান শুনতে আমার খুব ভালো লাগে